আমি একজন তরুণ আমার বয়স একুশ বছর আমি একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে তো আমি মনে করি যারা বৃদ্ধ হয়েছে তারাও একসময় তরুণ ছিল এবং যারা তরুণ আছে তারাও একসময় বৃদ্ধ হবে কিন্তু বর্তমানে প্রজন্ম বা তরুণরা অনেক এগিয়ে দেখা যায় কিন্তু সে তুলনায় বৃদ্ধরা অনেকেই আছে যারা পুরোনো মানসিকতা নিয়ে বেঁচে আছে